বাইরের হোটেল ও ধাবায় আমি সব থেকে বেশি পছন্দ করি গরম গরম রুটি আর তড়কা কেননা ধাবাতে সাধারণত যখনই খেয়েছি দেখেছি ওরা সঙ্গে সঙ্গে গরম একদম আগুনের মধ্যে ফেলে রুটিগুলো বানায় আর কী সুন্দর ওপরটা একটুখানি হালকা পোড়া পোড়া হয়ে যায় সেই রুটির যে কী স্বাদ বাড়িতে যতো ভালো করেই রুটি বানাই ওই রকমটা হয় না আর তড়কা ধাবার তড়কা ওফ যেন সব সময় মনে হয় যেন মুখে লেগে আছে কী বলবো যদি কখনো ভাত খাই দুপুরবেলায় যদি ধাবাতে খাই তখন কিন্তু পছন্দ করি ডাল ভাত আর ওরা যে একটা প্লেটে করে একদম মচমচে আলু ভাজা দেয় আর সঙ্গে যদি এট একটা গরম মাছ ভাজা আর ডিমের অমলেট ওহ ভাবা যায় না তার যে স্বাদ ধাবাতে গেলে আমি সব সময়ই চেষ্টা করি ভাত খেলে ওই ডাল আলু ভাজা ডিমের অমলেট আর ওই মাছ ভাজা আর রাত্রের দিকে বা সন্ধ্যাতে খেলে তো অবশ্যই রুটি তড়কা আর সঙ্গে যদি একটা ডিমের অমলেট থাকে মন্দ হয় না ধাবার অন্য অন্য খাবারগুলোকে সব সময়ই একটু আমি এড়িয়ে চলি কেননা আমার মনে হয় যে কী জানি কোনো খাবারটা যদি বাসি হয়ে যায় কিন্তু এগুলো তো একদম গরম গরম ওরা দেয় যার জন্য নিজের মনে অনেক ইয়ে থাকে শান্তি থাকে যে না ঠিকঠাক খাবার খেলাম যার জন্য অন্য খাবারের থেকে এইগুলোই আমার বেশি পছন্দ